হ্যালো আমি অমিত সরকার বলছিলাম গ্রীন রেস্টুরেন্ট থেকে বলছি আপনি যে আমাদের রেস্টুরেন্টে এসেছিলেন প্রথমে ঠিক আছে এ আসার জন্য আপনার কেমন কী অভিজ্ঞতা হলো সেইটা নিয়ে যদি একটু একটা কমেন্টে মানে আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি রেটিং রিভিউটা দেন একটু কমেন্টে যদি লিখে দেন তাহলে খুব ভালো হয় আর কি আপনার কেমন কী লাগল ম্যাডাম আর হুম হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম

হ্যাঁ হুম হুম হুম হুম

হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ এই রকম হুম

না না

আহ থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই আর কি আপনার বন্ধুদেরকেও তাহলে বলবেন আমাদের যেমন রেটিং রিভিউ আরে ফোন করব তাতেও হ্যাঁ ওরা ওনারা যেমন আসে ঠিক আছে আর হ্যাঁ আরও যদি কেউ থাকে আমাদের যদি হোটেলে পাঠান খুব ভালো হয় আর কি এ আমাদের শুধু বলা আর কি যাতে আমাদের রেস্টুরেন্টটা আরও একটু উন্নতি হয় যাতে আপনাদের জন্য আরও সুযোগ সুবিধা আরও ভালোভাবে করতে পারি হ্যাঁ এই জন্যেই আর কি বলা আর কি আর আপনি আসুন আমাদের অসুবিধার কিছু নেই আপনি আপনি ফোনেও আমাদেরকে ফোন করে বলে দিতে পারেন যদি কোনো পয়সার অসুবিধা হয় আমাদের অনলাইন পেমেন্ট আছে হ্যাঁ অনলাইনটা আপনারা মিটিয়ে হ্যাঁ অনলাইনে মিটিয়ে দিতে পারবেন এসব কোনো অসুবিধার কিছু নেই প্লাস আপনার যে বন্ধুরা আছে তারাও যদি তাদের বন্ধুদেরকে আরে বলে ঠিক আছে আমাদের হ্যাঁ তাহলে আমরা এই সামনেখানটা পার্ক টার্ক করে একটা বিনোদনের মতনও করতে পারি হ্যাঁ হ্যাঁ বাচ্চা টাচ্চা আরে আসতে পারবে থ্যাংক ইউ ম্যাডাম আপনার এসে এখানে যে অভিজ্ঞতা ভালো লাগল এটা আমার শুনে ভালো লাগল আপনি অবশ্যই আমাদের ইয়েতে এ রেটিং রিভিউতে একটু কমেন্টটা করে দেবেন থ্যাংক ইউ ম্যাডাম হ্যাঁ ঠিক আছে